যেহেতু আমি শহরে থাকি তাই সেখানে তেমন কোনো পাখি দেখা যায় না যখন যখন ব্যালকানিতে যাই তখন মাঝে মধ্যে পাখি দেখা যায় সেই পাখিগুলোকে দে দেখি সকালে দুপুরে খাবার দিই খাবার খেতে তাই প্রতিদিনই দেখি তাই তাদেরকে আমি চিনি বা সমাপ্ত করতে পারি কিন্তু একদিন আমার পরীক্ষার ছুটি পড়ে তখন আমি আমার পরিবারের সাথে গ্রামের বাড়ি গিয়েছিলাম ওখানে গিয়ে আমি একটু শতাংশ একটু দূরে জঙ্গলে গেছিলাম ওখানে গিয়ে আমি পাখি দেখি যেমন শালিক ময়না টিয়া তার মধ্যেও আমি একটা পাখি দেখতে পাই সে ঠোটটা লাল এমন করে একটা ডাক ছিলো সেটা সম্বন্ধে আমি জানতাম না সেই পাখিটাকে আমি প্রথম দেখেছিলাম তার একটা পাখিটা দিয়েছিলাম যে তথ্য এছাড়াও আমি একদিন পাশেপাশে একটা মাঠ ছিলো সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে একটা অন্য রকমের অন্য পাখি দেখেছিলাম যেটা আমি চিনতাম না ঠিক তাই আমি হয়তো পাখিটার ফটো তুলি এবং বাড়ি এসে আমার গ্রামের যে বাড়ির বড়রা আছে তাদেরকে জিজ্ঞাসা করি তারা পাখি সম্পর্কে আমাকে অনেক কথাই বলে আমার শুনতেও ভালো লাগে যে পাখি সম্পর্কে বিভিন্ন তথ্যও পাই তাদের কাছ থেকে এছাড়াও যখন আমি তাদের গ্রামের তখন বিভিন্ন পাখি দেখতে পাই কাড়ি সারি বউ উুরে যায় এই সম্পন্ধেও আমি জানি আমার বাড়ির বড়দের কাছ থেকে কীভাবে যায় এছাড়াও আমি যখন শহরের বাড়িতে আবার ফিরে যাই তখন একটা চিড়িয়াখানায় গেছিলাম সেখানেও অনেক রকমের পাখি আমি দেখেছিলাম কিন্তু আমি চিনতাম না তাই আমি ফেল্ড সাহায্য নিয়েছিলাম তারা আমাকে পাখি সম্বন্ধে বললো এই পাখিটার নাম কি কী খায় কীভাবে থাকে এইভাবেই পাখি সম্বন্ধে আমি জানতে পারি বা বিভিন্ন রকম পাখিদের শনাক্ত করতে পারি